আমার বাবা মা উচ্চ মাধ্যমিক পাস এবং আমার দাদু দিদা হচ্ছে এইটের অষ্টম শ্রেণি পরীক্ষা দিয়ে পাস করেছেন কারণ সেই সময়কার সময়ে কোন যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ব্যবস্থা না থাকার কারণে এবং ইন্টারনেট ব্যবস্থা না থাকার কারণে সেই সময়ে পড়াশুনা খুবই ভালো হত না এবং কোন বিদ্যালয়ে যাওয়ার জন্য পায়ে হেঁটে যেতে হত এছাড়াও বিভিন্ন টিউশন বা বিভিন্ন ধরনের কোন বই সামগ্রী ইত্যাদি ব্যবস্থা না থাকার কারণে শেখানোর জন্য আমাদের বাবা মা বা দাদু দিদার শিক্ষা খুবই কম হয়েছিল এছাড়াও তখনকার দিনে বাল্যবিবাহ ইত্যাদি থাকার কারণে খুবই কম বয়সে বিয়ে হয়ে যায় হয়ে যেত সেই কারণে আমাদের বাবা মা বা দাদু দিদার শিক্ষা বেশি দূর হয়নি